হ্যাঁ আমার কাছে পুরনো ফটোগুলির হার্ড কপি আছে আমি পুরনো ছবির মধ্যে এই পুরনো ছবি আর ডিজিটাল ছবির মধ্যে আমি পুরনো ছবিকে খুবই আগ্রহ করি কেন পুরনো ছবির মধ্যে খুবই আগ্রহতাজনক কিছু মূল্য আছে যা এখনও কিছু খুঁজে পাওয়া যায়নি যেমন মোনালিসা মোনালিসার যেই এই ছবিটা এঁকেছিল সেখানে কী আছে সেটা কেউ এখনও পর্যন্ত খুঁজে পায়নি কিন্তু হ্যাঁ এই কবি মানে রবীন্দ্রনাথ কবিরা যা চিত্র এঁকে গিয়েছেন এই সেরকম চিত্র মধ্যে থেকে তাও অনেক কিছু প্রকাশিত হয়েছে যেমন সূর্য সূর্য থেকে এই সূর্যকে সূর্য জিনিসটি হচ্ছে কোনও কিছু মাঠের প্রতীক্ষা বোঝানো হয়ে যাচ্ছে কেউ সূর্যাস্ত কিংবা সমুদ্রতটে থাকা সূর্য ওরকম করে কি অনেক কিছু বোঝানো যাচ্ছে আর হ্যাঁ আমি মনে করি যে পুরনো ফটোগুলির বেশি আবেগপূর্ণ মূল্য আছে কারণ মোনালিসা মোনালিসা যে কী এঁকেছিল সেটা এখনও পর্যন্ত কেউ খুঁজে পায়নি কিন্তু হ্যাঁ কেউ কোনও কিছু যদি কবিরা কোনও কিছু এঁকে যান সে কবিরা যা যে এঁকে গিয়েছেন তার মধ্যে কবিরা যা যে এঁকে গিয়েছেন তার মধ্যে থেকে খুবই গুরুত্বপূর্ণ অনেক কিছু জিনিস পাওয়া যায় অনেক কিছু আবেগপূর্ণ মূল্য আছে ফটোগুলির মধ্যে মানে ফটো আগেকার দিনের যে পুরনো পুরনো ফটোগুলো আছে সেগুলোর মধ্যে খুবই আমাকে গুরুত্বপূর্ণ লাগে পুরনো ফটোগুলো যা সুন্দর করে আঁকা থাকে বাঘ ভাল্লুক ওসব কিছু আঁকা থাকে সেগুলো বোঝানো যাচ্ছে যে কোনও কিছু কবিতার অংশ কোনও কিছু কবিতার অংশের পাশে লেখা আঁকা থাকে এরকম অনেক দেখতে ভাল্লাগে পুরনো ছবিগুলো আগে এই ডিজিটাল ছবির থেকে পুরনো ছবি অনেকই ভালো লাগে আমার